আমার প্রিয় পত্রিকা হলো উনিশ কুড়ি কারণ এই পত্রিকার দ্বারা আমরা আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত খবরগুলি রয়েছে সে সমস্ত খবরগুলি দেখতে পারি এবং বাংলার জীবনের যে চালচিত্র ব্যবস্থা বাংলার সমাজ জীবন বাংলার অর্থনৈতিক জীবন বাংলার কৃষি জীবন এ সমস্ত জীবনগুলিকে আমরা এই পত্রিকার মধ্যে দেখতে পাই এই পত্রিকাটি এই জন্য আমার খুবই পছন্দের